মাছ মাছটা পুকুর থেকে ধরার পর সেই মাছটাকে সংগ্রহ করে ঠিক জায়গা নিয়ে যেয়ে একটা পাত্রতে ঠিক জায়গায় রাখতে হবে রেখে সেই মাছটা কতক্ষণ থাকবে তার লংজিবিটি কতটা হওয়ার জন্য সেটাকে বরফ দিয়ে রাখতে হবে নাহলে সেই মাছটা পচে যাবে পচে গেলে সেই মাছটা এখন তো পুকুরে নানারকম এই ওয়েদার বৃষ্টিতে বিষাক্ত হয়ে গেছে তাতে করে তো মাছ যা ছাড়া হচ্ছে সেটা বড় হচ্ছে না সেই ঐতিহ্য ক্ষমতা মাছের কমে গেছে বা বাড়ছে না আগে যেমন পুকুরেতে চার কিলো পাঁচ কিলো দশ কিলো মাছ হতো সেই মাছ তো এখন আর পুকুরেতে তৈরিই হয়না জলের বা আবহাওয়া গতিকে নানারকম ওষুধ কীটনাশক ব্যাবহার করতে হচ্ছে মাছের যে কানাসিতে রোগ হয় আর হয় তাতে করে চুন টুন নানারকম চাষিরা দিয়ে সেই মাছকে সংরক্ষণ করে সুস্থ রাখার জন্য চেষ্টা করে কিন্তু নদী নালা যেখানেই হোক এখনকারের যা ওয়েদার তাতে করে বেশ মাছ ভালো উদ্বৃত্ত করা যাচ্ছে না